আমার সবথেকে প্রিয় রান্নার রেসিপি হলো মাংস রান্না আর আমি এই রেসিপিটি খুব ভালোভাবে করতেও পারি আর এটি আমার খুব প্রিয় এবং খুব পছন্দের আর এটি আমি সবসময় আমার বাড়িতে সপ্তাহে প্রায় তিন দিন রান্না করি আর এর এর মতো এত ভালো রান্না আমি অন্য কোনোটাও করতে পারিনি আর এই মাংস রান্না রেসিপিটা আমার এতই ভালো লাগে যে এটা শুধু আমার একার নয় আমার পরিবারের লোকেরও খুব ভালো লাগে আর তারা আমার এই মাংস রান্না খেয়েও খুব নাম করে এবং তৃপ্তি লাভ করে আর তারা বলে যে আমাকে যে আমার এত সুন্দর রান্না আর বাড়িতে কারোরই এত সুন্দর রান্না নেই তাই তারা নিয়মিত প্রতি সপ্তাহে তিন থেকে চারবার আমাকে দিয়েই মাংস রান্না করায় কারণ আমি মাংস রান্নাটা সবথেকে ভালোভাবে রান্না করতে পারি আর এর রেসিপিটা আমার কাছ থেকে জানার জন্য পাড়া প্রতিবেশী সমস্ত লোক আসে আমাকে জিজ্ঞাসা করে যে কী করে আমি এত সুন্দর রেসিপি রান্না করতে জানি আর আমি সবাইকে আমার এই রেসিপিটা বলি কিন্তু সবাই আমার মতো রান্না করতে পারে না কারণ আমি রান্নাটা নিজে থেকে করি তো তাই এই রান্নাটা আমি খুব দরদ দিয়ে খুব ভালোবেসে করি কিন্তু সবাই এতটা দরদ বা ভালোবাসা দিয়ে রান্না করে না কারণ আমি রান্না করতে ভালোবাসি আর সবাই তো রান্না করতে ভালোবাসে না তারা শুধু খায় খাবারটা খেতে পছন্দ করে কিন্তু তারা রান্না করতে পছন্দ করে না তারা চায় যে কোনো ভালো খাবার আমরা খাই কিন্তু আমি রান্নাটা দরদ দিয়ে ভালোবেসে করি তাই আমার কাছে রান্নাটা খুব পছন্দের তাই আমি মনে করি যে এই মাংস রান্নার রেসিপিটি আমার সবথেকে বেশি পছন্দের আর খুবই প্রিয়